হ্যাঁ আমি পাঁচটা জেলার নাম বলতে পারব যেমন মালদা আমার নিজের জেলার নাম হচ্ছে মালদা তারপর আরেকটি জেলা মুর্শিদাবাদ বাঁকুড়া দার্জিলিং এবং শেষের জেলাটার নাম যেটা বলছি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর